স্থানীয় আবাসন প্রকল্প বর্ধমান জেলায় উপলব্ধ রয়েছে যেমন বলতে গেলে যে আবাসন যে উন্নয়ন ক্ষেত্রে যে সরকার দ্বারা যে টাকা দেওয়া হয় অর্থাৎ এককালীন এক লাখ দু লাখ টাকা যে সরকার দ্বারা দেওয়া হয় সেগুলো হচ্ছে তার নানা ধরনের প্রকল্প যেগুলি কি না পূর্ব বর্ধমান জেলায় উপলব্ধ রয়েছে এমনকি হাউসিং মার্কেট এবং রিয়েল এস্টেটের এখানে রয়েছে অর্থাৎ কেউ যদি বড় বড় ফ্ল্যাট বানায় সেখানে ক্ষেত্রে তার বাজেট ঠিক করে এবং থেকে লাভ সেগে নিয়ে একটা বড় ব্যবস্থা এখানে রয়েছে রিয়েল এস্টেটের এবং হাউসিং মার্কেট রয়েছে অর্থাৎ কেউ যদি রেন্টে কোনও ঘর নিতে চায় বা কোনও হোটেল নিতে চায় আর কী সেক্ষেত্রেও তার ব্যবস্থা এই জেলায় রয়েছে এবং ছোট বাড়ি ভাড়া প্রায় বলতে পারেন মাসে দু হাজার টাকা মতো রয়েছে এবং কাজ পড়াশুনার জন্য আসা মানুষদের আবাসন বিকল্পও এখানে রয়েছে অর্থাৎ নানা ধরনের মেস রয়েছে হোটেল রয়েছে এমনকি সেই থাকার জন্য আলাদা রুম রেন্ট থাকে যেগুলো কিনা ঘরের মধ্যেই তারা একটা ছোট আলাদা সেপারেট ঘর করে সেখানে রুম ভাড়া দিতে পারে এই সমস্ত কিছু ব্যবস্থাও পূর্ব বর্ধমান জেলায় উপলব্ধ রয়েছে